আমি শিবানী দাস বাড়ির থেকে বলছি আপনার কাছে যে আমাদের রোজ পত্রিকা নেওয়া হয় আনন্দবাজার নিই আমি হ্যাঁ তো আমার একটা আবেদন ছিল এই যে আমি আনন্দবাজার পত্রিকার সাথে আরও দুটো পত্রিকা অ্যাড করতে চাই একটা গণশক্তি একটা গণশক্তি আর আরেকটা হচ্ছে বর্তমান এই দুটো পেপার যদি অ্যাড করা যায় তাহলে টোটাল কত হবে আর আপনি দিতে পারবেন কিনা সেটা যদি বলেন আমি ওটাও নেব এই তিনটে একসাথেই চলবে তিনটের

না না কোনো কিছু বাদ দেব না আমি অ্যাড করবো ওই বর্তমান আর ইয়ে গণশক্তি আমি মাসিকই দেব আসলে দৈনিক সম্ভব নয় ওই সময় বাড়িতে ওই সময় থাকি না তো কখন কে থাকে হ্যাঁ কালকের থেকেই ওই দুটো অ্যাড করে নেবেন আর একটু সময়টা একটু যদি এগোন মানে আপনি তো নটায় আসেন নটার বদলে যদি আটটার মধ্যে পেপারগুলো দেওয়া হয় তাহলে বাড়িতে সবাই থাকে সেই সময় পেপারগুলো পড়তেও পারবে সেটাই সেটা একটু দেখবেন হ্যাঁ হ্যাঁ আর বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে